পড়াশোনার জন্য আমাদের গ্রাম ছেড়ে অন্য শহরে আমাকে যাতাযাত করতে হয় সেখানে যাওয়ার জন্য আমি প্রতিদিনই বাস ব্যবহার করতাম সেই বাসের কন্ডাক্টার এবং ড্রাইভারগুলি সবাই আমাকে চিনতো যেহতু আমি প্রতিদিনই যেতাম তারা তাদের নম্র ব্যবহার বাসে চাপার প্রতি উৎসাহ যোগাতো এবং ঠিক জায়গায় তারা সঠিকভাবে নামিয়ে দিত কোনোরকম অসুবিধার সম্মুখীন হতে হয় নি এছাড়াও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমি যখন নিজস্ব গাড়ি ভাঁড়া করে যাই সেখানে ড্রাইভারও খুবই ভালো নম্র ভদ্র যাওয়ার সময় আমাদের যদি কোনোভাবে বেরোতে দেরি হতো উনি এসে দাঁড়াতেন এবং আমাদের নিয়ে যেতেন সঠিক টাইমে পরীক্ষার হলে আমাদের পৌঁছে দিতেন কোনোরকম অসুবিধা হতে দেয়নি এছাড়াও পরীক্ষার সম্বন্ধে নানান ইতিবাচক মন্তব্য আমাদের বলেছেন যেগুলি পরীক্ষার প্রতি আমাদের ভয় নয় পরীক্ষা দিতে আনন্দ জুগিয়েছেন